আমি একটি ক্যাব বুক করতে চাইছি তিরিশে মে বিকেল চারটের সময় আমার বাড়ির ঠিকানায় আসলে খুবই ভালো হয় ওইখান থেকে দু কিলোমিটার দূরে চন্দ্রকেতু পার্কে আমার বাড়ির সকলকে নিয়ে আমি বেড়াতে যেতে চাই তাই ক্যাবটি আমার বাড়ির সামনে আসলে খুবই ভালো হয় এবং আমরা আবার যথারীতি ছটা তিরিশ মিনিটে ওই পার্ক থেকে পুনরায় বাড়িতে ফিরতে চাই সেইজন্য আমি ক্যাবটি বুক করতে চাই